হ্যালো হ্যাঁ আমি কি সাথে কথা বলছি গ্রাম প্রধান বলছেন তো আপনি আসলে আমি একজন সদস্য বলছি আর কি গ্রামেরই আসলে আমি আপনাকে ফোন করছিলাম ওই গ্রামের উন্নয়ন নিয়ে কথা বলার জন্য না ওইগুলো ওইগুলো ঠিক আছে আসলে আপনি তো দেখেছেন যে আমাদের পাড়ার অবস্থা বা রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ তো সেইক্ষেত্রে আমি চাইছিলাম কী যাতে ওই আমাদের মানে বর্ষার সময় আপনি দেখেছেন যে রাস্তাগুলো একদম চলার যোগ্য থাকে না কীরকম অবস্থায় মানুষ হেঁটেও অব্দি পেরতে পারে না তো সেক্ষেত্রে যদি ওখানটা এখন হয়তো ঢালাই করা যাবে না সেক্ষেত্রে যদি মোরাম টোরাম করার ব্যবস্থা করে দেন তাহলে ভালো হতো আচ্ছা আচ্ছা আর জল নিয়ে বলার ছিল যে ওই আমাদের পাড়ার ওদিকেও কী কয়েকজন বলছিল যে ওদিকটায় জলটা ঠিকঠাক যাচ্ছে না তো ওইদিকটা যদি দেখতেন তাহলে ভালো হতো আর হ্যাঁ হ্যাঁ ওইদিকটা থেকেই আসছে জলটা হ্যাঁ না বলা হয়েছিল আগে একবার তো সেই সমস্যার সমাধান তো হয়নি ওই জন্য ফোন করছিলাম আর কি না সে ব্যাপারে হচ্ছে আমি অঞ্চল প্রধানের কাছে গিয়েছিলাম তো সে বলল কী ওইগুলো তোমার গ্রাম প্রধানের কাছেই গেলেই সেগুলোই ঠিক হয়ে যাবে তো আপনারা যদি এরকম বলেন তাহলে সেই আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে আমি সোমবার দিন ওইটা জমা করছি ঠিক আছে তাহলে রাখছি